আমি কয়েক দিন আগে একটি বাঙালি রেস্তোরাঁয় গিয়েছিলাম পরিবারের সাথে সেখানে গিয়ে আমি প্রথমে সত্যিই খুব আনন্দ উপভোগ করেছি ঠিকই কিন্তু তার কয়েক ঘণ্টা পরেই আমার সাথে যেটা ঘটেছে সেটা সত্যিই আমরা কেউ ভাবতেও পারিনি অর্ডার নিয়ে গিয়েছিল একজন রেস্তোরাঁরই এক ব্যক্তি কিন্তু অর্ডার নিয়ে যাওয়ার পরে আমরা প্রায় ঘণ্টা দেড়েক অপেক্ষা করার পর আমাদের কাছে চারটা খাবারের লিস্ট দেওয়া হয়েছিল আমরা সেখানে দুটো খাবার পেয়েছি কিন্তু বাকি দুটো খাবার আসেনি আমরা সেটা নিয়ে তাদের কাছে অভিযোগ জানাই আমাদের কাছে টাকা ঠিক সেই চারটা খাবারের দামই নেওয়া হয় কিন্তু বাকি দুটো খাবার আমরা পেয়েছি বাকি দুটো খাবারের স্বাদ আমরা গ্রহণ করতে পারিনি তাদের রেস্তোরাঁর নামে আমরা অভিযোগ জানিয়েছি এই রকম ব্যবস্থা খুবই খারাপ ওদের আমরা এটা আশা করিনি একটা নামীদামি শহরাঞ্চলের রেস্তোরাঁতে যে এইভাবে মানুষ ঠকানো হয় তা আমরা ভাবতেও পারিনি আমরা স্বাদ খাবারের স্বাদের কথায় যদি আসা যায় যে খাবারের স্বাদ ছিল তুলনামূলক ভালোই কিন্তু আমাদের যে দুটো খাবার আমাদেরকে দেওয়া হয়নি তা নিয়ে সত্যিই আমরা খুব দুঃখিত